হ্যাঁ বোল বলছি আপনাদের তো জামা কাপড়ের দোকান হচ্ছে আমি হচ্ছে জামা কাপড় জামা কাপড় কিনতে যাবো আর কি তো কা জামা কাপড়ের ওপর কেমন কী ছাড় টার আছে আমি হচ্ছে মানে ছোটো থেকে বড়ো সবারিরই নেবো আর কি মানে বাচ্চা বড়ো সবারিরই তো ছেলেদের ডেসের ওপর কেমন দাম আছে আর হচ্ছে এমনি শার্ট কিনলে ও আর জিন্সের প্যান্টগুলোর কেমন ছাড় আছে হ্যাঁ আচ্ছা হচ্ছে না আর মেয়েদের ও আচ্ছা আর মেয়েদের কুর্তি ও আচ্ছা তাহলে হচ্ছে আমি বিকেলের দিকে যাবো তাহলে বিকেলে কটায় খুলে দোকান ও আচ্ছা তালে আমি বিকেলের দিকে যাবো তা হলে একটু দেখি একটু যদি আর একটু যদি একটু ছাড় দেওয়া যেতো ভালো হতো তাহলে দেখে একটু করে দেবেন আমি হচ্ছে কুর্তি নেবো একটা শাড়ি নেবো একটা ছেলেদের শার্ট আর হচ্ছে জিন্সের প্যান্ট এরো নেবো দুটো আমি হচ্ছে কেমন কো কী কী শাড়ি আছে একটু বলুন আচ্ছা তাহলে ভালো লাগলে ওটাই একটা নেবো না না আর কিছু লাগবে না এখন হ্যাঁ হ্যাঁ বিকেলের দিকে যাবো তাহলে আমি চারটে সাড়ে চারটে করে যাবো

ঠিক আছে ঠিক আছে আপনি কথা বলে রাখবেন তাহলে আমি যাবো বিকেলে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে আমি নেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ